হ্যাঁ বলছি ওটা কি রামকৃষ্ণ পাঠাগার বলছি কখন মানে লাইব্রেরি সব লাইব্রেরি কি সব সময় খোলা থাকে আর সব রকমের বই পাওয়া যায় তো আমার তো মা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠটা একটু বেশি দরকার এছাড়াও আরও রবীন্দ্রনাথের শরৎচন্দ্রের উপন্যাসগুলো আমি পড়তে খুব ভালোবাসি সেই জন্য যদি থাকে তাহলে আমি আনতে যেতাম আজ আর বলছিলাম যে বইটা যে পড়তে নিয়ে আসবো কত দিন বাদের ফেরত দিতে হবে ও আমাকে তো পো পুরো উপন্যাসটা পড়তে হবে আর এত দূর থেকে যেহেতু আমি আনতে যাবো সেই জন্য আমি মানে যদি পাঁচদিনের বেশি একটু রাখা যেতো তাহলে আমার খুব ভালো হতো হ্যাঁ আমি তো আধার কার্ডটা নিয়েই যাবো বলছি আধার কার্ডটা অরিজিনাল চাই না আমার ফোনে মানে ছবিটা তুলে নিয়ে গেলেই ও আচ্ছা তাহলে আমি তাই নিয়ে যাবো আর হচ্চে যদি ওই বাচ্চাদের ছোটো গল্পের বই ওই লাইব্রেরিতে কি থাকে ও আমার মেয়ের জন্যে তাহলে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছোটো গল্প বই নিতাম আর কি হ্যাঁ যাবো হ্যাঁ যাবো